বাংলা ভাষা খুব সুন্দর একটি ভাষা আমরা যারা বাঙালি পশ্চিমবঙ্গে যারা বাঙালিরা থাকি তাদের মাতৃভাষা হলো বাংলা ভাষা এই বাংলা ভাষা যুগ যুগান্তর ধরে আস্তে আস্তে উন্নতি হচ্ছে যেমন আগেকার মানুষ সাধু ভাষায় কথা বলতো আস্তে আস্তে কথা বলতে বলতে সেটা চলিত ভাষায় চলে এসছে তো আগে আমাদের বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে জানতে গেলে প্রথমে বাংলা ভাষা অনেক ধরণের অন্য ভাষা ছিলো তো সেই ভাষা আস্তে আস্তে রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে এবং যেমন ভাষা যখন আগেকার মানুষ একদমই কথা বলতে পারতো না তারা ইশারার মাধ্যমে বোঝাতো সেখান থেকে আস্তে আস্তে তারা একটা দুটো কথা বলতে শিখলো সেখান থেকে আস্তে আস্তে ভাষার উৎপন্ন হলো তো আস্তে আস্তে অনেক প্রত্যেকটা দেশের আলাদা আলাদা যেমন ভাষা প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা ভাষা সেই ভাষাগুলো আস্তে আস্তে উৎপন্ন হলো এবং এই বাংলা ভাষারও অনেক ভাগ আছে যেমন প্রত্যেকটা জেলাতে বাংলা ভাষা বাংলাভাষীর মানুষরা আলাদা রকম মানে আঞ্চলিক ভাষায় কথা বলে তো এই আঞ্চলিক ভাষাগুলোও অনেক ধরণের আছে তাছাড়াও আমাদের রাজ্যে সাঁওতালি ভাষা আছে হিন্দিও অনেকে বলে এবার আমাদের বাংলা ভাষার মধ্যেও অনেকে ইংরেজি মিশিয়ে কথা বলে তো বাংলা ভাষা আস্তে আস্তে এইভাবে বাংলা ভাষার মধ্যে ইংরেজি ভাষা বেশি ঢুকে গেল তারপরে হিন্দি ভাষা এইগুলো আস্তে আস্তে মিশ্রিত করে মানুষ বলতে শুরু করলো